আমার পরিবারের একটি সাংস্কৃতিক ঐতিহ্য হল কার্তিক পুজো এটি বহু বছর ধরে বাংলাদেশ থেকে চলে আসছে এবং এখনও এখানে ভারতবর্ষে আসার পরে আমাদের বাড়ির দাদুরা আগে পুজো করত এখন বাবারা করেন আর এর দীর্ঘ ইতিহাস রয়েছে যেটি হল ও যে বছরের প্রত্যেক বছরে এই পুজোটি বছরে তিন দিন ধরে হয় বছরের নভেম্বর ডিসেম্বর মাস করে এই পুজোটি হয় কার্তিক মাসের সময় এবং বেশিরভাগই ষোলো কি সতেরো তারিখ করে বাংলায় কার্তিক মাসের এর তারিখ পড়ে এবং পুজোয় তিন দিন ধরে এই পুজো হয় প্রথম দিন ঠাকুর আনা হয় সকালবেলা তারপরে বিকালবেলা পুজো হয় এবং তারপরের দিন তারপরের দিন দুপুরবেলায় খিচুরি ভোগ খাওয়ানো হয় সবাইকে প্রায় আটশো থেকে নশো লোক হয় এবং পারিবারিক পুজোর আত্মীয় আত্মীয়রা আসেন আমার পিসিরা আসেন এবং বাড়ির আরও যারা যারা আত্মীয় আছেন তারা সবাই আসেন আমাদের পরিবার অনেক বড়ো এর অনেকজন অনেকজন আসে এবং বড়ো করে পুজো হয় আর তারপরের দিন বিসর্জন হয় প্রত্যেকবার প্রত্যেক বছরই এই পুজো হয় এই পুজোটি আমাদের আমাদের এলাকাতে খুব নাম ডাক আছে এবং ঐতিহ্যবাহী পুজো আর